আমার কাছে বর্তমানে যে জিনিসটি রয়েছে সেটি হল ব্লুটুথ হেডফোন এই হেডফোনের সাহায্যে আমি কথাবার্তা বলতে পারি এবং মোবাইল থেকে কিছুটা দূরে থেকেও আমি আমার অন্যান্য কাজকর্ম করতে পারি এবং যা আমাকে অনেকরকম কাজে সাহায্য করে আমি দূরবর্তী দূর থেকে আমি ভিডিও দেখতে পারি দূর থেকেই কথা বলতে পারি এবং কথা বলার মাধ্যমে আমি অনেক রকম কাজ করতে পারি